হ্যালো আচ্ছা আচ্ছা নমস্কার আমি ভাস্কর স্কুলের প্রধান শিক্ষক বলছি তো আমাদের এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেওয়া হবে আপনি একটু আপনাদেরকে আগামী দশ তারিখে রবিবারে স্কুল রবিবারে সকাল নটার সময় আমরা একটা মিটিং কল করেছি রিগার্ডিং আমাদের স্কুলে যে অ্যানুয়াল স্পোর্টস হয় সেই ব্যাপারে তো সমস্ত স্টুডেন্টদের গার্জিয়ানদেরকে আমরা কল করছি কেননা জানেনই তো এটা প্লে স্কুল আর বাচ্চাদের স্কুল সবাই মিলে একটু আলোচনা করে কী কী ইভেন্ট হবে না হবে কিছু ফানি ইভেন্ট গার্জেনদেরও কিছু ইভেন্ট রাখা যায় কিনা টিচারদের রাখা যায় কিনা টিচার গার্জেনদের কিছু রাখা যায় কিনা এইসব ব্যাপারে একটু আলোচনা করব আর এলে পরে সব গার্জেনদেরই বলছি অতি অবশ্যই আসবেন নটার সময় অন্য দিন হলে কেন কি তাহলে কি আপনার জন্য মিটিংটা হবে নাকি অন্য দিন কি করে হবে আমি তো সবাইকে ডেকেছি রবিবার ছুটির দিন কাজ দেখুন অতো ইন্ডিভিজুয়ালি তো আর এইসব কাজ হয় না আর কাজ তো সবারই থাকে মানছি আপনি ব্যবসা করেন আপনার টাইমের কোন ঠিক নেই দিনেরও কোন ঠিক নেই তবুও মানে অভিভাবক হিসাবে বাচ্চাদের প্রতিও তো আপনার একটু কর্তব্য আছে একটু ম্যানেজ করে আসবেন আধ ঘন্টার তো ব্যাপার চেষ্টা করবেন ওহ ঠিক আছে আপনার কথাতে হ্যাঁ তার মানে আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি আসুন চাই না আসুন আমরা যা সিদ্ধান্ত নেব আপনি মেনে নেবেন তাই তো ঠিক আছে হ্যাঁ আপনি মিটিংয়ে থাকতে পারুন না পারুন আমাদের যবে যে দুদিন ধরে যে ক্রীড়া প্রতিযোগীতা আছে সেটাতে অবশ্যই থাকবেন আপনি থাকলে আপনার ছেলেও উৎসাহ পাবে আপনি আপনার মিসেসকে নিয়েই আসবেন হ্যাঁ সবাই একটা গেট টুগেদারের মত হবে হ্যাঁ আপনি আসুন আর চেষ্টা করবেন আসতে হ্যাঁ একান্তই যদি না পারেন প্রোগ্রামের দিন অবশ্যই আসবেন ঠিক আছে আচ্ছা হুম ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ ধন্যবাদ